বলছিলাম যে আমি মাস ধর ভ্রমণে যাইনি তো আমার মামারা তো যায় নদীতে তারা আমার মামাদের সঙ্গে একবার ইচ্ছা হয়েছিলো তো আমার মামার সঙ্গে গিয়েছিলাম তো গিয়ে বেড়িয়ে এসছি তো আমাদের আমরা তো ওই সব মাছ ধরা ধরা টরা নিয়ে নদীর নদীতে যাই না আমরা ওসব করি না কেননা আমাদের ঘর হচ্ছে গিয়ে যে বাই বিদেশি নয় আমাদের গ্রামের মধ্যে ঘর তো সেই জন্য বলছিলাম যে আমরা যখন আইবুড়ো ছিলাম তখন মামাদের বাড়িতে যেতাম মামার সঙ্গে একবার গিয়েছিলাম অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি অনেক অনেক জায়গায় নৌকাই করে ঘুরেছি বেড়িয়েছি তো এখন বিয়ে হয়ে গেছে এখন বাচ্চা হয়ে গেছে এখন যেতে পারছি না যেতেও দিচ্ছে না সেই জন্য করে আমরা ঘুরতেও পারছি না তো যখন বাপের বাড়ি ছিলাম অনেক অনেক জায়গায় বেরিয়েছি ঘুরেছি যখন যেটা ইচ্ছো হয়েছিলো তখন সেটা করেছি কেননা তখন বর ছিল না এখন হয়েছে তার জন্য কোথাও যেতে পারছি না আগের মতন ঘুরতেও পারছি না সেই জন্য করে